হ্যাঁ আপনি হ্যাঁ সব কিছুই পাওয়া যাবে হ্যাঁ সবই পাওয়া যাবে আপনি কি ধান কিনবেন হ্যাঁ বলুন কতটা লাগবে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে কোনো অসুবিধে নেই বলুন আ হাজার টাকা দাম হাজার টাকা বস্তা হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ আপনাকে আপনি আপ আপনাকে কিন্তু বাকিতে ধান দেওয়া যাবে না যা করতে হবে ক্যাশে করতে হবে কারণ আপনি আমি তো আপনাকে চিনি না সে ক্ষেত্রে আপনাকে ক্যাশেই লেনদেন করতে হবে হ্যাঁ সেটা কম বেশি করা যেতেই পারে সে অল অল্প কিছু কম বেশি করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি নিজে আসুন দেখুন মালটা দেখে আপনার পছন্দ হলে তবেই আপনি নেবেন কোনো অসুবিধে নেই সেটা একটু কম বেশি করা যেতেই পারে কারণ আপনি যেহেতু অনেকটাই নেবেন বলছেন সে ক্ষেত্রে কম বেশি করা যেতেই পারে আপনি কত বস্তা নেবেন আর কতটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা হুম আপনার অনেকটাই জমি চাষ করা হয় আপনি আপনি বলুন না আপনি কতটা চাইছেন আমরা দিতে পারবো কোনো অসুবিধে নেই আপনি আসুন আপনি আসুন কথা হবে তার তারপরেই সব ঠিক হবে আপনি আসুন দেখুন তারপরেই কথা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঢুকে যাবে কোনো অসুবিধে নেই আপনি আসুন হ্যাঁ আপনি আসুন তারপরে কথা হবে রাখছি হ্যাঁ